হ্যালো হ্যালো দাদা আপেল কতো করে আপনার ভালো হবে তো দাদা তাহালে আপনি আমার ওই পাঁচশো দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মোটামুটি আর কি আপনি বলুন আমি শুনি আপনি তো নিত্য হকারি করেন আমিও ভয় ভয় করি দাদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা ভয় তো করবেই তবুও তো চলতে হবে যেতে হবে বলুন জায়গায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদা স্টেশন এসে গেছে আমি কিন্তু নেবে যাবো হ্যাঁ পাঁচশোই দিন